কিরে তোর সব পড়া হয়ে গিয়েছে আমারও হয়েছে মোটামুটি জানি না তারপর কী হবে আর ওই পাঁচের দাগের সাতের ওই কোশ্চেনের অ্যান্সারটা কী করে হতো বলতো ও কী করে হবে ওটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে কী করে হবে না আমি ওটা ওইভাবে করিনি আমি ওটা এ প্লাস বি বাই হোল স্কোয়ারের সূত্রে করেছি ও কী জানি জানি না তারপর কী হবে করেছি তো সবই প্রায়ই কী হবে কী ঠিক ভুল জানি না না না সব তো বইয়ের থেকে আসেনি ওটাই তো বলছি কী হবে কী জানি জানি না কতটা কী করতে পেরেছি আমি সব করেছি কিন্তু কতটা যে ঠিক হবে সেটা বলতে পারছি না ও আমার ওই ওই কোশ্চেনটায় ডাউট ঠেকছিল ওটা কোন সূত্র প্রয়োগ করে হবে জানি না তারপর কী হবে ও আর কী করা যাবে আর এই রকম কোশ্চেনের মান কী বলব এত বাজে এত বাজে কোশ্চেন ছি হ্যাঁ বাদ দে যা হয়েছে হয়েছে ঠিক আছে তাহলে এখন রাখছি হ্যাঁ